আমার গ্রামে খোলা মলত্যাগ ছিল এই মলত্যাগের ফলে গ্রামের পুরো পরিবেশ নষ্ট হয় এবং মানুষের রোগ জনের সংক্রমণ বৃদ্ধি পায়